আমি প্রথমে মাঠটিকে চাষ করতাম করার পরে সুন্দর সুন্দর ফুল চারা কিনে এনে সেগুলি টবের মধ্যে কিংবা মাটির মধ্যে ফুল চারা লাগাতাম সুন্দর করে পরিষ্কার পরিছন্নতা করতাম সেগুলাতে জঙ্গল কিংবা ঘাস হয়ে গেলে সেগুলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিতাম এমন কি সেগুলোকে নতুন করে জল থেকে শুরু করে যা যাবতীয় সময় মতো আমরা দিতাম এবং আমার যখন চোদ্দো বছর বয়স আমি ক্লাস এইটে পড়তাম তখন থেকে আমার বাগান করার খুব শখ বাগান লাগাতাম এখনও সুন্দর সুন্দর ফুলের চারা আমার বাড়িতে বাগানের মধ্যে আছে সেগুলোতে সুন্দর করে পশু পাখি যেন নষ্ট না করে সেজন্য আমরা বেড়া দিয়ে রাখতাম সুন্দর করে সেগুলাকে অতি সহকারে নজরদারি দিতাম সব সোমার জন্য